আমাদের এখানে আর্টস স্কুল কলেজের প্রতিষ্ঠানগুলো রয়েছে কারণ ছোটোবেলা থেকে সবাই আমরা আঁকি আর সবাইকেও দেখি আঁকতে উনারা ভীষণভাবে ভালোবাসেন পাশের বাড়িতেও দেখতাম একটা ছেলে ছোটোবেলার থেকে খুব সে ছবিটিকে আঁকত সেই এঁকে এঁকে সে স্কুলে কলেজে সব জায়গাতে কিন্তু ফার্স্ট সেকেন্ড থার্ডের মধ্যে থাকত এভাবে কিন্তু সে একটু একটু করে বড় হতে থাকে এবং তার আর্টটাকে স্কুল জীবনের মাধ্যমে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে এইভাবে শিল্প শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষামূলক প্রোগ্রামও অফার করে কারণ ছেলেরা যখন শিক্ষাকৃতভাবে ওই আর্টটিকে বেছে নিয়েছিল স্কুলেতে তখন সেই স্কুল থেকেও বা কলেজ থেকেও কিন্তু একটা করে অফার আসে যে ওই আর্টটা নিয়ে তুমি যখন এগিয়েছ এটা কিন্তু চাকরির সম্ভাবনা তোমার ক্ষেত্রে রয়েছে তোমাকে কী করতে হবে এই জায়গা থেকে আমরা ওই জায়গাতে ট্রান্সফার করে দেবো সেই কারণে তুমি ওখানে চাকরিটা পেতে পারো এইভাবে কলেজ থেকে কিন্তু ইনফর্ম করে দেয় ওই ছেলেটাকে ওই ছেলেটা ভবিষ্যতে চাকরি পায় ওই আর্ট করে কলেজ এসে একটা চাকরি পায় সেই স্থান থেকে অন্য স্থানে তাকে পাঠানো হয় আর সরকারিদের সরকারি চাকরির ক্ষেত্রেও এটা সম্ভব হয় কারণ এটা আর্টস স্কুল থেকে বা কলেজ থেকেও এগুলো করা সম্ভব হয়েছে কারণ আমাদের পাশের বাড়িতেও একটা কাকুকে দেখা গিয়েছে তিনি কলেজে যেতেন কলেজে যেতে যেতে আর্টটিকে তিনি এত ভালোবাসতেন যে উনাদের প্রিন্সিপ্যাল স্যার সেই কলেজটিতে সেই ছেলেটিকে ডেকে একটা চাকরির অফার করে যে ওই জায়গাটায় তোমাকে যেতে হবে যেয়ে ওই চাকরিটিকে জয়েন করতে হবে তুমি আর্টটাকে অনেকভাবে এগিয়ে নিয়ে গিয়েছ